হ্যাঁ আমাদেরও একটি সুন্দর অভিজ্ঞতা আছে আমি গত বছর পুরুলিয়া জেলার অয্যোধ্যা পাহাড় ঘুরে এসেছি যেখানে সেটা ছিলো বসন্তকালে মার্চ মাস নাগাদ তো সেই সময় অযোধ্যা পাহাড়ের বর্ণনা অত্যন্ত সুন্দর এবং অযোধ্যা পাহাড়ের রূপ খুবই মন মর্মস্পর্শী কারণ সেখানকার সেই সময় বসন্তকালে পুরুলিয়া জেলার পলাশ ফুল চার দিকে পলাশ ফুলেরগুলো পুরো ভর্তি থাকে তো সেই সময় অযোধ্যা পাহাড়ের গায়ে পলাশ ফুলের যে বাহার তা অত্যন্ত সুন্দর এছাড়াও বা সেখানকার যে পাহাড়ের যে রূপ অযোধ্যার যে পুরো পর্বতমালাটা বা পাহাড়ের যে রেঞ্জটা সেটা অত্যন্ত দৃষ্টি নন্দন খুবই সুন্দর সেই পরিবেশ ছিলো সেখাকার বিভিন্ন পাহাড় পাহাড়ের ধারে ধারে যে গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষদের সাথে কথা বলে অযোধ্যা পাহাড়ের বা সেখানকার বিভিন্ন জিনিস জানতে পেরেছি তো এটি সত্যিই একটা বিশেষ অভিজ্ঞতা রয়েছে আমার